আমি রাস্তাতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখি যে আমার ড্রাইভারটা আসতে দেরি করছে তো আমি তাকে সঙ্গে সঙ্গে তার নাম্বারে ফোন করি ফোন করে বলি যে হ্যালো আপনি কোথায় আছেন এখনও এসে পৌঁছননি আমার তো একটা জায়গা যাওয়ার দরকার ছিলো তো আমি যে আপনাকে ক্যাবটা বুক করলাম তালে আপনি এখনও আসতে কেন দেরি করছেন তো তিনি উত্তরে বলেন যে আমার একটু সমস্যা হয়ে গেছে গাড়ির তো সেই জন্য যেতে পারবনা তা আমি বললাম সমস্যা হয়েছে মানে আপনার সমস্যা যে সেটা তো আমাকে জানাতে হবে তো আমি এতক্ষণকে তো অন্য ক্যাব বুক করে নিতে পারতাম তো তিনি বললেন যে দেখুন তাহলে এখন আপনি যদি করতে পারেন তো অন্য একটা ক্যাব নিয়ে নিন আমি বললাম এইগুলো কি ফাজলামি হচ্ছে যে আমি এখন একটা অন্য ক্যাব নেব আমি কী করে নেব সেটা আমার এখন যেতে আর পাঁচ মিনিট সময় লাগবে আমি কী করে পাঁচ মিনিটে যাব আপনার জন্য আমার এই যে কাজটা আজকে অসম্ভব হয়ে গেল কাজটা আমি করতে পারলাম না সেটার দায় কে নেবে তো তিনি আমার কাছে অনেক ক্ষমা প্রার্থনা করলেন তো আমি বললাম ঠিক আছে ছাড়ুন যা হবার হয়েছে তো এরপরে আমি কী করব সেটা বুঝতে পারিনি তারপরে তাকে আবার ফোন করি যে আপনার গাড়ি রিপেয়ার করতে কতক্ষণ লাগবে তো তারপরে তিনি জানান যে হ্যাঁ গাড়ি বাগানো হয়ে গেছে তালে কি আমি যাব আমি বললাম দেখুন আপনি এখন আসলেও আমি আর পৌঁছতে পারব না তো কালকে যেন আপনি আসেন সেরকম একটা ব্যবস্থা করবেন তো তিনি বললেন যে ঠিক আছে ম্যাম আর আজকের জন্য ক্ষমা করে দিন কারণ আজকে আমি সত্যি এরকম অনেকটা চাপে পড়ে গেছিলাম তো সেই জন্য আমি যেতে পারিনি